যেমন আমরা সিজনে সবজি চাষ করি তো সবজি ফুল এগুলো ফল এইগুলো সিজনে চাষ করি তো সবজির উপরে যেমন এক একটা সময়ে মানে শীতের সময়ে একটু পোকার উপদ্রব থাকে সেসময় একটু বিষ স্প্রে করতে হয় বারে বারে একটু জল দেওয়া গোঁড়াটা একটু মানে ঘষে দেওয়া এইরকম কিছু যেমন ফলের উপরে যেমন ফল ফুল এগুলোর উপরেও সেম তো এগুলো লাগানোর সময় মাটিটা একটু মানে সার টার দিয়ে লাগাতে হয় আবার সিজনে সেটাকে সার জল ঠিক টাইম টাইম দিতে হয় আর সবজিতেও সেম সবজিতেও মানে যখন ফুলকপি টোপি ওইগুলো যেমন একটু পোকা লাগে নরম গাছ যেহেতু ওকেও বিষ স্প্রে করতে হয় মাঝে মাঝে নাহলে সেটা ঠিকঠাকভাবে থাকে না বা বড়ো হতে পারে না বা ফলনটা ভালো হয় না এইরকম আর কি তো ফুলেও সেম ফুল গাছগুলোও সিজনে লাগানো হয় তাকে একটু দেখভাল করতে হয় এইরকম আর কি